আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা আমাদের শিশুরা যদি নিজেদের মাতৃভাষাই না শিখল তাহলে কী বা শিখল আর আমি মনে করি যে বাংলাভাষার থেকে মিষ্টি ভাষা বোধহয় আর নেই যদি তারা বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞান না রাখতে পারে তাহলে তাদের বাঙালি হয়ে জন্ম নেওয়াটাই বৃথা বাংলাভাষা শেখা একান্তভাবেই জরুরি তাদের জন্য